আমি একজনকে বাগান তৈরি করার ক্ষেত্রে সাহায্য করেছি এক্ষেত্রে আমার অভূতপূর্ব অভিজ্ঞতা রয়েছে আমি তাদের বাগানে প্রথমে বেড়া দিতে সাহায্য করেছি যাতে সেই বাগানের মধ্যে কোনো গবাদি পশু না ঢুকতে পারে গবাদি পশু ছাগল গরু ইত্যাদি তারপর বাগানের মাটিকে ভালো করে খুঁড়ে সার গোবর সার গোবর সার দিতে সাহায্য করেছি উপযুক্ত জল জোগান দিতে সাহায্য করেছি এবং তারপরে সেই মাটি অনুযায়ী নানারকম গাছ রোপণ করতে আমি সাহায্য করেছি